আমার এই মুহুর্তে যে পাঁচটি তারিখের কথা মনে পড়ছে সেগুলি হল দোসরা ফেব্রুয়ারি দুহাজার একুশ পাঁচই মার্চ দুহাজার উনিশ সাতই এপ্রিল দুহাজার উনিশ আঠেরোই আগস্ট দুহাজার আঠারো নয়ই আগস্ট দুহাজার আঠেরো